পশুপালন প্রাণী বলতে আমি গরু নিয়ে কিছু বলতে চাই গরু যেমন আমরা ছোটো থেকে একটা বাছর মানুষ করি বড়ো হলে তাকে যেমন ভালোভাবে একটা বাচ্চার মতো লালন পালন করা একটা বাছুর মানে একটা মেয়ের সমান মেয়ের যেমন একটা খাওয়া দাওয়া থেকে সব কিছু দেখতে হয় গোরুকে ওরকম সব কিছু দেখতে হয় তার খাওয়া দাওয়া ভালো মন্দ সব কিছু গরুটা যখন একটু বড়ো হয়ে যাচ্ছে তার কাছ থেকে আমরা উপার্জন বলতে যেমন আমরা গোবরটাকে পাই গোবর হচ্ছে আমাদের সার জাতীয় জিনিস সার বলতে এখন প্রচুর জৈব সার আছে জৈব সার থেকে হচ্ছে একটা ভালো টাকা আসে তারপরে জৈব সার দিলেই আমাদের কিছু উপার্জন হয় গোবর বলতে আমরা এখন জ্বালানি হিসাবে ঘুঁটে ব্যবহার করতে পারি তারপরে উপার্জন বলতে গরুটা যখন বড়ো হয় তার দুধ দেয় সেই দুধটা আমরা বিক্রি করতে পারি সেই দুধ বিক্রি করে ওঠে আমরা কিছু উপার্জন করতে পারি করে তার পরে তারা বাছুর হয় বাছুরটা বড়ো হয় তো একটা বাছুর মানুষ করা থেকে তার থেকে দেখো আমরা অনেক কিছু পাচ্ছি একটা বাছর পাচ্ছি দুধ পাচ্ছি গোবর পাচ্ছি সে আবার একটা বাছর দিচ্ছে আমাদের কাছে যদি লালন পালন করার কেউ নাও থাকে তো একটা গরু দেখো আমাদের কাছে এমনভাবে দাঁড়াচ্ছে সে গরুটা আমাদের কাছে একটা মেয়ের সমান হয়ে দাঁড়াচ্ছে সেই গরুটা আকে আমরা নিজেদের মেয়ের মতন করে লালন পালন করলে দেখবে সেও আমাদের আপন হয়ে যাবে আপন হয়ে যেতে সে আমাদের ভালোবাসাটাকে পেয়ে আমাদের যেমন আমরা ছেড়ে দিলেও সে কিন্তু আর কোথাও যাবে না জানে আমরা তাকে মেয়ের মতন লালন পালন করি যার জন্য সে আমাদের কাছেই থেকে যাবে সেই বাছুরটা যখন বড়ো হচ্ছে তার আবারে বাচ্চা হচ্ছে সেই বাছুরটা থেকে আমাদের একটা থেকে দেখো কতগুলো হয়ে যাবে একটা দুটো তিনটে বাছুর হয়ে যাবে সেই বাছুরগুলো বড়ো হচ্ছে হয়ে তাদেরকে আমরা দেখা যাচ্ছে বাছুরগুলোর পরে তাদের যখন বয়স হয়ে যাচ্ছে তাদেরকে আমরা বিক্রি পর্যন্ত করে দিতে পারছি করে যেহেতু আমাদের কাছে আরও বাছুর রয়েছে একটা থেকে তো আমরা অনেক কটা বাছুর পাচ্ছি পেয়ে আমরা অনেকজন থাকতে পারছি সেই বাছরগুলো আমাদের কাছে আছে আরেকটা বিক্রি করে দেওয়ার পরে সেই তার থেকে কিছু আমরা উপার্জন পাই এরকম করে আমাদের একটা বাছুর মানুষ করাতে আমাদের প্রচুর লাখ যেগুলো আমরা নর্মাল বাড়ি থেকেই করতে পারি যেগুলো আমাদের একাকীত্ব জীবন বলে মনে হবে না যার জন্য আমাদের গরুটাকে পালন করা পশু পাাখি তো খুবই ভালো লাগে এটা আমার বলে না সবাইও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে পশু পাখি জন্তু জানোয়ার সবাই ভালো দেখবে তাদের একটু ভালোবাসা দিলে তারা নিজের আপন হয়ে দাঁড়াবে আজ নাই কাল দেখবে তাদেরকে একদিন মারবে দুদিন তিন দিন ভালোবাসবে দেখবে তারা তোমার ঘর ছেড় কোথাও যাচ্ছে না তারা খুবই তোমাদের মনের মতোন হয়ে যাবে তখন দেখবে তাদেরকে ছাড়া তোমার ভালোই লাগছে না পশু পাাখি বলতে এইটুখানেই আমার নলেজ আছে আর গরুর বিষয় এইটুখানেই আমি জানতাম তাই আপনদেরকে শেয়ার করলাম